আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিলো যে আমি একটু ঘুরতে যেতে কারণ গ্যাংটকের কথা আমি খুব শুনেছি টিভিতেও দেখেছি গ্যাংটকের পাহাড় বরফ আমার খুব ভালো লেগেছে আমাকে ওখানে গ্যাংটকে যাওয়ার জন্য মানে তার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সব সময় আকর্ষিত করে গ্যাংটকে যেরকম আছে অনেক জায়গা যেগুলো আমার এখনো পর্যন্ত দেখা হয় নি কিন্তু শুনেছি সেই জায়গাগুলো কথা ওখানে হচ্ছে ছাঙ্গু লেক নাথু লা জিরো ডিগ্রি মানে শুনেছি এগুলো জায়গাগুলো খুব ভালো বরফ পড়ে মানে বরফ তো থাকেই কিন্তু বরফ পড়ে মানে আমার ঠান্ডার জায়গায় ঠান্ডা তো এমনি আমার পছন্দ খুব ঠান্ডা জায়গায় যেতেও ইচ্ছা করে সেখানকার বাজার সেখানে বা যে কোনো কোনো এম জি মার্কেট আছে ওই এম জি মার্কেটে শুনেছি অনেক দোকান আছে ও ওই জায়গাটা দেখতেও যথেষ্ট সুন্দর ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যও প্রচুর আমার আগোড়াই ইচ্ছা আছে সেখানে যেন যাই কোনো না কোনো তো একদিন যাবোই আমি সেখানটায় ভেবেছিও আর তারপরে হচ্ছে ওখানকার খাওয়াও ওখানের খাওয়ার যেমনি ভ্যারাইটি মোমো মোমো তো এই আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু সেখানে নিশ্চয়ই খাবারের কিছু স্পেশাল কিছু আছে সব জায়গায় নিশ্চয়ই নিজস্ব কিছু আলাদা আলাদা খাবারের ব্যবস্থা আছে আমার তারপরে হচ্ছে মানে সেখাকার পাহাড়গুলো পাহাড়গুলো মানে পাহাড়ে যে ঘুরতে তার মধ্যে আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তা তারপরে সে পাহাড়ের গা দিয়ে বেয়ে বেয়ে গাড়ি গাড়ি চালা চলছে এইসব এইসবের জন্য আমার খুব গ্যাংটক পছন্দ আমি চাই আগামী দিন আমি যেন সেখানে যাই